পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে যদি ব্যাখ্যা করতে বলা হয় এমন একজনের কাছে যিনি কখনো পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে কোনোরকমভাবে জানেন না বা কোনোরকম কোনো যোগাযোগ রাখেন না তবে এইটি একটি ইললজিক্যাল ব্যাপার যে পশ্চিমবাংলার মানুষজন সংস্কৃতি বোঝেন না এবং সংস্কৃতি জানেন না তবুও যদি খুব সংক্ষেপে বলতে বলা হয় তাহলে সেক্ষেত্রে বলতে বলা উচিত যে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে যথেষ্ট রকমভাবে বৈচিত্র্যময় করে তোলা হচ্ছে এবং আগামী দিনে তো যথেষ্ট রকমভাবে এটাকে সমৃদ্ধশালী করে করে তোলা হচ্ছে কারণ পশ্চিমবঙ্গ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরই আমাদেরই নানারকম সংস্থা নানারকম দল এবং নানারকম গানের নাচ এবং গানের দল যারা নিয়মিত প্র্যাক্টিস করে রিহার্সাল করে যারা নিজেদের মতো করে চেষ্টা করছে তাদের নিজের নিজস্ব দল বা নিজস্ব সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবার এবং সেই ধরণকে ধরে রাখার জন্য আমাদের গানের কথা যদি বলতে বলা হয় সেক্ষেত্রে রক এবং ফোক কোথাও গিয়ে যেমন একটা কোথাও একটা যেমন মিশে যায় তেমন নাচের ক্ষেত্রেও নানারকম থিয়েটার ফেস্টিভ্যাল হোক বা গানের গানের অনুষ্ঠান হোক বা নাচের অনুষ্ঠান হোক পেইন্টিংয়ের ব্যাপার হোক সেক্ষেত্রে সেক্ষেত্রে সমস্ত কিছুকে একরকম সংস্কৃতির মধ্যেই ফেলা হয় এবং পশ্চিমবাংলায় নানারকম ভবন আছে যেমন রবীন্দ্র ভবনের মত অনেক জায়গায় প্রত্যেক শহরে এবং মফস্বলে প্রায় দেখা যায় যে এরকম বড়ো বড়ো হল আছে যেখানে নিয়মিত এবং নিয়ম অনুসারে যথেষ্ট রকমভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় যেখানে নানারকম মানুষ তার সংস্কৃতিকে উপস্থাপনা করতে পারে যেমন নাচ গান আবৃতি এ ইত্যাদি বিষয়ে তো সে একজন মানুষ যারা কখনই এরকম অনুষ্ঠানে যাননি এবং আমাদের যাওয়া উচিত বলে মনে করি কারণ পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে ধরে রাখার দায়িত্ব মানুষ পশ্চিমবঙ্গের মানুষের নিজেদের তো এইটুকুই বলার